হুম ভালো আপনি কেমন আছেন বলুন দেখুন এখানে যেহেতু তিনজন আলাদা আলাদা টিচার দেখেন বা মিসেরা দেখেন তো আমি পুরোপুরি ডিটেলসে বলতে পারবো না আপনাকে যে বাচ্চা খারাপ করছে কি ভালো করছে কিন্তু তবু আমি যেহেতু ওদের সাথে আছি ওদের দেখি বা ম্যাডামদের কাছ থেকে ইনফরমেশান নিই তো সেই সূত্রে আমি এটুকু শুনেছি যে আপনার বাচ্চা খুবই ভালো শিখছে করছে তবে হ্যাঁ আমি একটু শুনেছি যে ওরা কোনো কিছু শিখতে একটু লেট করে একটু ডিলেতে ওদের সব কিছু ধরে বা করে এভাবে হয় ওদের তো আমি ওরা ফার্স্টে যেভাবে এসেছিলো তো তার থেকে অনেকটাই পোগ্রেস হয়েছে ম্যামেরাও বলছে যে হ্যাঁ ধীরে ধীর পোগ্রেস হচ্ছে দেখুন আপনার মেয়ের বয়স আপনি নিজে জানেন যে ও অনেকটাই বাচ্চা এইটুকু বাচ্চা বয়সে ও যেটা শিখেছে অনেকটাই শিখেছে অনেকটা পোগ্রেস হয়েছে আমার মনে হয় ও আরও বেশি শিখতে পারবে আপনি দেখুন না ওর বয়সী আর কে আরও পাঁচজনকে দেখুন না যে কে শিখেছে অতোটা তো আপনি বুঝতে পারবেন যে আপনার মেয়ে কতোটা শিখতে পেরেছে বা করছে না না ও সেটা তো সম্ভব হবে না এখন তো ওরা আসুক না এখন এখানে শিখুক তো দেখবেন পারফমেন্স আরও ভালো হবে আরও পোগ্রেস হবে করুক কিছু দিন ক্লাস আরও দেখুন না আপনি ঠিক আছে